আমার এলাকার নিকটবর্তী সবচেয়ে জনবহুল স্থান বলতে গেলে আলিপুর এখানের এই স্থানের অর্থনীতির অবকাঠামো বলতে গেলে অর্থনীতিটা এইখানটা পর্যটন শিল্প আছে আর এখানকার জনসংখ্যা এক কোটি উনপঞ্চাশ লক্ষ এক হাজার দুশো পঞ্চাশ দু হাজার তেইশের জনগণনা অনুযায়ী মোটামুটি এইটা আর এখানকার সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে গেলে যে সব এই ভাটিয়ালি গান এখানকার খুবই জনপ্রিয় আর ঝুমুর নাচ তার পরে টুসু গান এখানে খুব ইয়ে তরজা গান আর বিভিন্ন রকমের যেগুলো ফোক নৃত্য হয় সেগুলো আছে হুম এই সবগুলো এখানকার খুব জনপ্রিয় আর এগুলো হয়ই এছাড়াও বিভিন্ন রকমের এর সাহিত্যের ব্যাপার আছে সাহিত্য সংস্কৃতি আছে এখানে আর নাটক হয় নাটকটাও এখানে খুবই হয় এছাড়াও আছে ওই বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় সাংস্কৃতিক অনুষ্ঠান যেরকম যেগুলো ওই পঁচিশে বৈশাখ বা নজরুলের নজরুল জয়ন্তী এগুলোও এখানে খুব ভালো করেই পালন করা হয় এই সব আর কি বিশেষ করে এখানের ভাটিয়ালি গানটা খুবই মানে জনপ্রিয়